হ্যাঁ বলুন হ্যাঁ ভিভোর প্রোডাক্ট তো খুবই ভাল কিন্তু আম আপনি যদি আমাকে জিজ্ঞাসা করেন মডেল আমি কিন্তু বলতে পারি ভিভো যে মানে ভি টোয়েন্টি সেভেনের যে প্রো বেরিয়েছে নতুন রিসেন্ট বেরিয়েছে আপনি যেহেতু রিসেন্ট কিনছেন তো রিসেন্ট বেরোনো ফোন কেনাটাই মনে হয় বেটার হবে ওটা দেখতে পারেন আপনি পারলে ওটা একটু ওটার সম্বন্ধে একটু ডিটেলস দেখে নিতে পারেন ঐ সেটটা ভালো আছে হ্যাঁ হ্যাঁ ফাইভ জিরই হয়ে যাবে একশো আঠাশ র্যাম এনাফ এটা তো আপনার বেশিই হবে কম হবে না হুম সাইজে আছে এরপর হচ্ছে যে এটা আমাদের শুরু হচ্ছে যে টোয়েন্টি নাইন থাউসেন্ড থেকে শুরু হচ্ছে এরপর আপনি দেখে নিতে পারেন যে কালার রিলেটেড দাম বাড়বে যেরকম ব্ল্যাকে যে দামটা হবে পার্পেলের তো আর সেই দামটা হবে না কালার রিলেটেড দাম ডিফারেন্স আছে হয়তো হাজার দু হাজার টাকা ডিফারেন্স হবে কিন্তু এই তিরিশের মধ্যেই মোটামুটি থাকবে তিরিশ বত্তিরিশের মধ্যেই হ্যাঁ রিয়েলমি ভালো হবে রেডমি ভালো হবে আমি নিজে রেডমি ইউজ করি তো রেডমিটা ভালো হবে খারাপ হবে না হ্যাঁ নিউ স্টাইলের তো উঠেছে আমার সেভাবে ঠিক জানা নেই আমাকে একটু দেখে বলতে হবে কিন্তু বেশি সেরকম ভিভোর জন্য যতটা রেঞ্জে গেছে তিরিশ হাজার এটা অত রেঞ্জে যাবে না হয়তো ঐ সামথিং কুড়ি বাইশের মধ্যেই থাকবে আপনি নিতে পারেন অসুবিধা হবে না হ্যাঁ ভিভোটা ভালোই চলছে হ্যাঁ হ্যাঁ আপনি অর্ডার করে দেবেন আমাদের রেগুলার অর্ডারে কোনো অসুবিধা হবে না আপনার পেমেন্টেরও কোনো অসুবিধা হবে না নিতে পারেন